হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি আপনি কে বলছেন হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন বেশি বেশি ঝাল খাবো না ও আচ্ছা ঠিক আছে এখন ভালো আছি হ্যাঁ হ্যাঁ কে সেরকম করেই খাবো সব সব জিনিস বলতে শু শুধু নরম নরম জিনিস খাবো ও আচ্ছা ঠিক আছে আমি কম হাঁটা চলা করবো হুম হুম ভালো আছি আচ্ছা ঠিক আছে কবে যাবো তাহলে স আচ্ছা ঠিক আছে আমার আমি সেরে গেলে আমি যাবো ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আচে গিয়ে একটু দেখিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুধবার না হয়বৃহস্পতিবার যাবো আচ্ছা ঠিক আছে